ভারত এক বৈচিত্র্যময় দেশ আমাদের দেশে ঘোরার জন্য বিভিন্ন ধরনের জায়গা আছে সারা বছর সেই জায়গাগুলিতে বিভিন্ন পর্যটকদের আনাগোনা লেগেই থাকে সমুদ্র এলাকা থেকে শুরু করে পাহাড় সমস্ত জায়গায় সারা বছর মানুষ ছুটে যায় দেখার জন্য উপকূলীয়বর্তী এলাকাগুলোর মধ্যে গোয়া বিশাখাপত্তনম চেন্নাই কেরল এই জায়গাগুলো খুবই বিখ্যাত এখানে সারা বছর বহু মানুষ এর প্রাকৃতিক সমুদ্র হ্রদের টানে ছুটে যায় সেখানকার অপরূপ সুন্দরতা দেখার জন্য কোনও না কোনও পর্যটকের ভিড় লেগেই থাকে সেখানকার প্রাকৃতিক পরিবেশ আবহাওয়া খুবই সুন্দর এছাড়াও এই উপকূলীয়বর্তী এলাকাগুলো ছাড়াও রয়েছে বিভিন্ন পাহাড় তার মধ্যে দার্জিলিং অযোধ্যা এই জায়গাগুলোও খুবই বিখ্যাত বিভিন্ন জায়গার থেকে মানুষেরা সেইখানে ছুটে যায় দেখার জন্য পাহাড়ে দার্জিলিংয়ে বেশিরভাগ সময় শীতের দিনে বেশি ভিড় হয় কারণ এই সময় তুষারপাত দেখা যায় যারা বরফ দেখতে ভালোবাসে বরফ অনুভব করতে চায় তারা চাইলে এই শীতের দিনে দার্জিলিংয়ের মতো পাহাড়ে গিয়ে আনন্দ উপভোগ করতে পারে এছাড়াও রয়েছে সমুদ্র এলাকা সেখানেও সারা বছর গিয়ে আনন্দ করতে পারে